দৌড় মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে তার বর্ণনা বলতে আপনি যখন দৌড়বেন মানুষের উপর একটা প্রেশার প্রেশার থাকে বা চাপ থাকে তো আপনাকে এই এখান থেকে এতটা দূরত্ব হবে একশো মিটার বা দুশো মিটার সেরকম একটা আপনার মানসিক উপরে চাপ থাকে যে আমাকে এখান থেকে এতটা দৌড়োতে হবে একটা টার্গেট বা এইম যেটাকে বলে তো সেটাকে আপনার রাখতে হবে তো দৌড়ানো আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শরীরকে আপনি যত আর কি ব্যায়াম দৌড়ানোর সাথে সাথে শুধু আমরা ব্যায়ামও করি তো এর সাথে ব্যায়াম স্ট্রেচিং এগুলো সব করা উচিত তো আপনার আপনি যদি দৌড়োন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার মানসিক শক্তির বিকাশ ঘটবে আপনার শরীরের এনার্জি আসবে ফুর্তি আসবে কোনো রোগ হবে না তো শরীরের অনেক ধরনের উপকার আছে তা আপনার এই উপকারগুলি আপনি বুঝবেন কী করে বোঝার অনেক নিয়ম আছে দেখবেন একজন সাধারণ মানুষ যে আর কি দৌড়ায় না একটা মানুষ দৌড়ায় তাদের মধ্যে একটা পার্থক্য দেখতে পাবেন যারা দৌড়ায় তাদের শরীর সবসময় ফিট থাকে তো আর আপনি যারা দৌড়ায় না তাদের দেখবেন শরীর একটু ভেদভেদে টাইপের আর কি যেটা বোঝায় তো দেখবেন আপনি দৌড়ানোর অনেক মানে আপনার ভালো ই দিক আছে শরীর ফিটনেস থাকবে দৌড়ালে মানসিক শান্তি পাওয়া যায় তারপর আপনি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তো এইটাই আমি প্রভাব বা বর্ণনা এটাই আর কি দেবো